হ্যাঁ আপনি মিতাদি হ্যাঁ আমি এই পাশের গ্রাম থেকে বলছি আপনার কি একটা ফুলের দোকান আছে শুনলাম হ্যাঁ

হ্যাঁ আমার কিছু ফুল প্রয়োজন বিয়েবাড়িতে খাট সাজানোর জন্য আমি সেজন্যে বলছিলাম আর কি তাহলে ফুলের কেমন কী কী ফুল আছে তা ওখানে

হুম আর ওখানে কি হ্যাঁ বলছি ওখানে কি খাট সাজানোর লোক পাওয়া যাবে আপনার ওখান থেকে তাহলে

হুম কেমন কী রেট লাগবে আমাকে তাহলে একটু ফোন নাম্বারে বলবেন হ্যাঁ আমার এখন আমি একটু ব্যস্ত আছি ওই জন্য একটু ফোনেই আমি যোগাযোগ করতে চাই আর কি ফোনেই একটু বললে ভালো হত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হুম হুম ওই নয়ই জুলাই আর কি নয়ই জুলাই বিয়ের হ্যাঁ নয়ই জুলাই বিয়েবাড়ির ডেটটা আর কি সেদিন কি পাওয়া যাবে হ্যাঁ ছেলের বিয়ে

হ্যাঁ নয়ই জুলাই বউভাত নয় নয়ই জুলাই বিয়েটা দশই জুলাই বউভাতটা হবে হ্যাঁ কিছু ফুল চাই মেয়েদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যাবে হ্যাঁ হ্যাঁ সেই সেই কারণে কিছু ফুলের কিছু ফুল লাগবে আর বউভাতের দিন হচ্ছে খাটটা সাজানো হবে হ্যাঁ ওহ তাও একশো এক দু কেজির মতো লাগবে ফুল

হ্যাঁ রজনীগন্ধা কিছু দেবেন আর হচ্ছে বেল ফুল আর জুঁই ফুলও মিশিয়ে দিতে দেবেন হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি ফোনেই বলব মানে এখন একটু ব্যস্ত আছি বাইরেতে হ্যাঁ যেতে সময় পাচ্ছি না সেই জন্য এই ফোনেই অর্ডারটা দিতে চাই বলুন তাহলে কেমন কী রেট কী লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিছু কম হলে একটু ভালো হত না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখন রেখে হুম খুচরোও কিছু নেব আর মালা খোঁপাতে নেওয়ার জন্য মালাও কিছু লাগবে একশো পিসের মতো মালা লাগবে আর খুচরো খুচরো ধরো এক কিলোর মতো লাগবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি একবারে আমি হাতে হাতেই পেমেন্ট করে দেব একদম হয়ে গেলে সবকিছু তারপর আমি পেমেন্ট করে দিতে চাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও তাহলে আমি একটু ফোনপে করে দিতে চাই ফোনপে হবে তো

ঠিক আছে আমি তাহলে ফোনপে করে দেব হুম

ওহ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পুরো পেমেন্টটা তখন দেওয়া হবে এখন কিছু পয়সা ফোনপে করে দেব তাই তো

ঠিক হ্যাঁ গ্রাম রঘুনাথপুর পোস্ট চন্দ্রকোণা জেলা পশ্চিম মেদিনীপুর হ্যাঁ এই ফোন নাম্বার আপনি ফোন করবেন হ্যাঁ

হ্যাঁ বিয়েবাড়ি ফুলেরই দরকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম ঠিক আছে দেখে দেবেন তাহলে ফুলটা যেন খুব ভালো হয় সুগন্ধ থাকে হ্যাঁ ঠিক আছে তাহলে হুম হ্যাঁ হ্যাঁ